আমি বাড়িতে বিভিন্ন ধরণের ফল বলতে পেয়ারা আপেল কলা কমলালেবু ইত্যাদি এবং সবজির মধ্যে আলু পটল কুমড়ো ফুলকপি এবং বিভিন্ন ধরণের শাক চেষ্টা করেছি চাষ করার এইসব অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে মানুষ যদি চায় চাষ করেও নিজের জীবনযাপন করতে পারে এবং যদি কোনো মানুষ নিজের মনে জিদ ধরে নেয় যে আমি ওই কাজটা করতে পারবো তো সে ওই কাজটা নিয়ে অনেক দূরই এগোতে পারে এবং তার একটা পয়সাও রোজগার করতে পারে আমি এসব চাষ করে পয়সাও রোজগার করি এবং আমি বাড়িতেও সাহায্য করি